জেলেদের কিছু জাতিগোষ্ঠী বলতে এখানে বোঝায় যারা পার্টিকুলার মাছ ধরে জীবিকা অর্জন করে তাদেরকে বলা হয় জেলে এই জেলেদের মধ্যে উৎসব হলো এই যে আপনি দেখবেন শহরের মানুষ অনেক সময় উৎসব পালন করে কোনো পুকুরে মাছ ধরার লিস দিয়েছে পাঁচশো টাকা করে হ্যাঁ তিনটে ছিপ ফেলতে পারবে এইভাবে মাছ ধরার উৎসব আমরা দেখি তবে যারা মাছ ধরে জীবিকা নির্বাহ করে তাদেরকে জেলেই বলে এছাড়া এদেরকে জাতিগোষ্ঠী বলে কী আছে আমার তো বিশেষ বিস্তারিত কিছু জানা নেই